হ্যাঁ আমি আমার বাড়ির সামনেই এক কৃষকের কথা বলি তিনি কৃষকটাই তার পেশা ছিলো এবং জীবনের রোজগারও বলতে পারেন সেটা দিয়েই সে জীবিকা রোজগার করতেন তার মেয়ের বিয়ে ছেলের বিয়ে এই সমস্ত কিছু সমস্ত কিছুই তার ওই কৃষিকাজের মাধ্যমে শুরু হতো এক দিন তিনি হঠাৎ করেই কৃষি জমিতে তার ফসল লাগানো বা চাষাবাদের জন্য লোন করে বসলেন এখান সেখান থেকে লোন নিয়ে তিনি চাষ করলেন টাকার অভাবে তারপর চাষ করার পর কিছু দিন ফসল ঠিকঠাক মতো হলো না এই জলবায়ুর নানা রকম বৈচিত্রের কারণে চাষাবাদ ঠিকঠাকভাবে করতে পারলেন না ফসল ভালোভাবে জমি থেকে ঘরে আনতে পারলেন না এর ফলে প্রচুর পরিমাণে লস হলো লস হওয়ার কারণে সে ঠিক মতো করে লোন পরিশোধ করতে পারলো না যেখানে ধার নেয়ার ছিলো ধার শোধ করতে পারলো না এর ফলে কী হলো তারা দিনের পর দিন তার দরজায় এসে কড়া নাড়ে দিনের পর দিন নানা ধরনের অপমান অত্যাচার করার পর তিনি আস্তে আস্তে কী করলেন না কিছু না ভেবে পেয়ে আত্মঘাতী হলেন তারপর এইভাবেই তিনি তার নিজের জীবনটা শেষ করে দিলেন এটা একটা দেখি খুব কষ্ট মনে হলো দেখে মনে হলো এই দুর্দশা দেখে মনে হয় যে কৃষিকাজ না করাই ভালো এইভাবে আমি সরকারকে বলবো কিছু ব্যবস্থা নিতে যে যার সাহায্যে কৃষকরা তাদের ফসল তুলে কোথাও রাখতে পারে এবং সেখান থেকে ঠিক ঠিক মতো দাম পেতে পারে কৃষকরা না দাম পেলে কখনোই তারা আর চা কৃষিকাজ করার কথা ভাববে না আর কৃষিকাজ না করলে দিনের পর দিন নানা রকমের অশান্তি সৃষ্টি হবে খরার সৃষ্টি হবে খাবার দাবারের সংকট সৃষ্টি হবে এর ফলে নানা সমস্যা হবে তাই আমার মনে হয় আরও পদক্ষেপ বেশি ভালো করে নেওয়া উচিৎ